আমাদের রাষ্ট্র সম্পর্কে যেগুলো আমাদেরকে জানা উচিত সেইগুলো হলো আমাদের ল অ্যান্ড অর্ডার যে সমস্ত ল অ্যান্ড অর্ডার আমাদের দেশে প্রচলিত আছে এই সমস্ত ল অ্যান্ড অর্ডার প্রত্যেকটা নাগরিককে জানা উচিত এবং ভৌগোলিক সম্পর্কে আমরা যে সমস্ত জিনিস জানতে পারি আমরা ভূগোল সাবজেক্ট বা জিওগ্রাফি সাবজেক্ট পড়ার পরে সেইগুলি বিভিন্ন ধরনের কাজে লাগে আমাদের দৈনন্দিন জীবনে আরও বলা যেতে পারে যে মানুষকে রাষ্ট্র সম্পর্কে জানা উচিত অবশ্যই জানা উচিত এই কারণেই যে প্রত্যেকটা ভারতীয় নাগরিক আমরা আমাদের রাষ্ট্র সম্পর্কে আমাদেরকে জ্ঞান অবশ্যই রাখা দরকার কারণ আমাদের প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা সোসাইটিতে আমাদের কী দরকার আইনের আইন কানুনের দরকার হয় একটা আইন কানুন যদি আমাদের সোসাইটিতে না থাকে তাহলে কিন্তু একটা সোসাইটি চলতে পারে না